আগে যে ফোনগুলি ব্যবহার করা হতো সেগুলির স্টোরেজ ক্যাপাসিটি অনেকটাই কম ছিল এখনকার যে বর্তমানে যে আমরা স্মার্টফোনগুলি ব্যবহার করি তার স্টোরেজ ক্যাপাসিটি অনেকটাই বেশি আগে যেসমস্ত ফোন ব্যবহার করা হতো সবগুলোই ছিল কিপ্যাড যার ফলে কিপ্যাড দিয়ে টাচ করে করে আমাদের কাজ করতে হতো কিন্তু এখন যেসমস্ত ফোন আমরা ব্যবহার করি ম্যাক্সিমাম সবই টাচস্ক্রিন যার ফলে টাচ করে আমাদের কাজ করতে অনেকটাই সুবিধা হয় বর্তমানে যে ফোনগুলি আমরা ব্যবহার করি তার প্রোসেসারটি অনেকটাই উচ্চমানের এবং উন্নত প্রযুক্তির কিন্তু আগেকার যে প্রোসেসার ব্যবহার করা হতো সেগুলি অনেকটাই নিম্নমানের এবং বর্তমানে যে ফোনে আমরা র্যাম ব্যবহার করি তার ক্যাপাসিটি তুলনামূলক অনেক বেশি ফোর জিবি সিক্স জিবি এইট জিবি কিন্তু আগেকার যে পুরোনো ফোনগুলি ব্যবহার করা হতো তার র্যাম পাঁচশো বারো বা এক জিবি ম্যাক্সিমাম ছিল আর নেটওয়ার্কের দিক থেকে নেটওয়ার্ক আগে তুলনামূলক টুজি বা থ্রিজি ব্যবহার করা হতো কিন্তু বর্তমানে আমরা যে নেটওয়ার্ক প্রদান করি বা যে নেটওয়ার্কগুলি আমরা ব্যবহার করি সেগুলো সবই ফোরজি যার ফলে আগেকার তুলনায় এখনকার স্পিড অনেকটাই বেশি পাই যার ফলে যেকোনো ফাইল আপলোড বা ডাউনলোড করতে আমাদের অনেকটাই সুবিধা হয় আমি যে পরিষেবাটি ব্যবহার করি সেটি হল জিও কোম্পানির পরিষেবা যার মান্থলি রিচার্জ হচ্ছে চারশো নিরানব্বই টাকা এর মধ্যে আমি আনলিমিটেড কলিং এবং দুজিবি করে ডেটা প্রত্যেকদিন পেয়ে থাকি যার ক্যাপাসিটি অনেকটাই বেশি এটি ব্যবহার করে আমার খুবই লাভজনক মনে হয়